আরে হ্যাঁ গিয়েছিলাম পার্কে বাচ্চাদের খেলা সেখানে রাজনীতি সব মিটিং মিছিল চলছে বাচ্চাগুলো কী শিখবে তাহলে ওদের তাহলে ভবিষ্যৎ কী তোর বাবা রাজনীতি করে না তোর বাবাকে তোর বাবাকেই সব বল যে সব জায়গায় রাজনীতি করলে হবে বাচ্চা কাচ্চা কীভাবে বড় হবে তা বল কেমন আছিস ভালো পুজোর কেনাকাটা হয়ে গিয়েছে

এ আমার ভাত বসানো আছে ভাত পুড়ে যাবে রেখে দিচ্ছি